নায়িকা থেকে আমি একটি কাজল কিনেছিলাম কাজলটি লাগানোর পর চোখ চুলকাতে থাকে এবং চোখে চোখ ফুলে যায় তো এই কাজলটি আমি আর কোনো দিন কাউকে কিনতে বারণ করে দেবো